সকালে বর্তমানে আমরা যে জলখাবারগুলো খাওয়া হয় আমাদের বাড়িতে বেশিরভাগ খাওয়া হয় আলু পরোটা আলু পরোটাটা বানানো হয় কী করে জানেন আলু পরোটাটা বানানো হয় প্রথমে আলুটা সিদ্ধ করে নেওয়া হয় নিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে তার আলুর সাথে কিছু ময়দা দিয়ে ময়দা মাখা হয় ময়দাটা একটু মাখার পরে সেটা বেলা হবে হয়ে তার ওপরে আলু যে মাখাটা হবে সেই আলু মাখার সাথে থাকবে পেঁয়াজ কুঁচি কাঁচা লঙ্কা মটরশুঁটি সবকিছু একসাথে মিক্সড করে ওই আলুর ওপরটা দেওয়া হবে দিয়ে পরোটা ওই যে পরোটা বানানোর জন্য যে ময়দাটা নেওয়া হয়েছিল সেই ময়দাটা ফার্স্টে বেলতে হবে তার মধ্যে ওই আলু মাখাটা ওর মধ্যে ঢুকিয়ে দিতে হবে দিয়ে ওটাকে আবার বেলে নিয়ে তার পরে কড়াইতে দিয়ে সেই আলু পরোটাটা বানানো হবে এবার আলু পরোটা যা বানানো হয়ে গেল তার সাথে আলু পরোটা যারা খেলো খেলো তার সাথে আবার ডিমের ভাজা ডিম ভাজাটা কিন্তু অন্যভাবে হবে ডিম ভাজাটা হবে সেটা হচ্চে ডিমের পোচ করা হবে একটা ডিম ভাঙলাম ভাঙার পরে সেটা তেলের মধ্যে দিলাম দিয়ে ডিমের কুসুম যেটা থাকে সেটা সবসময় শক্তভাবে রাখতে হবে এরকম ছোট ছোটভাবে ডিমের পোচটা বানিয়ে আমাদের সকালবেলায় চায়ের সাথে এই জলখাবারটা আমাদের বাড়িতে বেশিরভাগ খাওয়া হয়